আমি একদিকে যেমন অফিসের কাজকর্ম সামলাই তেমনি আমার ভালোবাসার আরেকদিক হল গান বাজনা যার সঙ্গে আমি যুক্ত থাকি আসলে যেকোনো মানুষই যেটা খুব পছন্দ করে বা ভালোবাসে সেটা হাজারো কষ্টের বা ব্যস্ততার মধ্যেও তিনি সেটা খুব আনন্দের সাথেই করতে পারে তাই আমার জীবনেরও বিশেষ ভালোবাসা বা ভালোবাসার জায়গা হল গান বাজনা যার সঙ্গে আমার সারাদিন সারারাত কাটাতে ভালো লাগে প্রতিদিন প্রতিটা মুহূর্ত আমার রক্তের মধ্যে রয়েছে গান বাজনা মধুর শব্দগুলো তাই আমি কর্মস্থলে সময়টুকু বাদ দিয়ে বাকি সময়টা গান বাজনা নিয়েই থাকতে ভালোবাসি আমি যেকোনো বাজে কাজে বা গল্পগুজব বা আড্ডাবাজি এইসব থেকে দূরে রাখি নিজেকে কারণ গান বাজনার সঙ্গে যুক্ত হয়ে থাকি আমি তাই আমার কর্মস্থল এবং গান বাজনার সঙ্গে ভারসাম্য রাখতে খুব একটা অসুবিধা হয় না গান বাজনা শুধু মঞ্চে শো করার জন্য নয় এটা মনের প্রসারতা বাড়ায় এবং শরীরকে সুস্থ থাকার জন্য সাহায্য করে তাই কর্মস্থলের সঙ্গে গান বাজনার ভারসাম্য বজায় রাখা আমার পক্ষে খুবই সহজ ব্যাপার বলে মনে হয়